শান্তি ও সংঘাতের সমাধানের জন্য স্টেমকে যেভাবে ব্যবহার করা যেতে পারে বলে মনে আমি মনে করি শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন সামাজিক বিজ্ঞানের এমন একটি শাখা যা অহিংস এবং হিংসাত্মক উভয় ধরনের আচরণ এবং তাদের কার্যাবলী নির্ণয় ও বিশ্লেষণ করে এছাড়া সংঘর্ষের বিভিন্ন কাঠামোগত গঠন যেগুলো মানুষের সঠিক উন্নয়নের পথে প্রধান অন্তরায় সেগুলি নিয়েও এই শাখাটি আলোচনা করে শান্তি ও সংঘর্ষ অধ্যায়নের একটি শাখা শান্তি অধ্যায়ন একটি সম্মানিত অধ্যায়ন ব্যবস্থা শান্তি অধ্যায়নের মূল উদ্দেশ্য হল শান্তিপূর্ণ উপায়ে যেকোনও সংঘর্ষে তীব্রতা কমিয়ে আনা সমাধান করা অথবা সম্পূর্ণ নির্মূল করা এর আরেকটি উদ্দেশ্য হল সংঘর্ষে জড়িত প্রত্যেককে প্রত্যেক পক্ষের বিজয় নিশ্চিত করা শান্তি অধ্যায়ন সমর অধ্যায়নের বিপরীত সমর অধ্যায়নের উদ্দেশ্য হল হিংসাত্মক পদ্ধতিতে সংঘর্ষের সমাধান করা এবং জড়িত এক বা একাধিক পক্ষের বিজয় নিশ্চিত করা রাষ্ট্রবিজ্ঞান ভূতত্ত্ব অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সমাজ বিজ্ঞান মনোবিজ্ঞান ইতিহাস নৃবিজ্ঞান ধর্মতত্ত্ব জেন্ডার অধ্যায়নসহ আরও কয়েকটি বিষয় নিয়ে শান্তি ও সংঘর্ষের অধ্যায়ন কাজ করে